এমন কিছু কিছু দিন আছে যেদিনকে আমার আঁকতে ইচ্ছা করে না যেদিনে এ আমাদের বাড়িতে লোকজন আসে সেদিনে আমাকে আঁকতে ইচ্ছা করে না নইলে আমাকে প্রতিদিন একটা করে আঁকতে ভালো লাগে নিরিবিলি জায়গায় এতে সময়টাও খুব ভালো কাটে মনটাও খুব ভালো লাগে আমি আমার দাদুর কাছ থেকে আঁকার অনুপ্রেরণা পেয়েছি কারণ আমার দাদু আমি দেখতাম ছোটোবেলায় দাদু খুব আঁকতে ভালোবাসতেন তো উনি খুব আঁকা করতেন এবং আমি তখন মনে মনে ভাবতাম যে আমিও আঁকবো তাই আমিও বড়ো হয়ে আঁকতে শুরু করি আমি প্রতিদিন একটা করে আঁকি কখনো কখনো আমাকে আঁকাটা আমি প্রত্যেক দিন করতে পারি না যে দিনকে লোক আসে ওই জন্য আমার মনটা সেদিনকে ভালো থাকে না আর আমার যখন মানে কোনো কাজ থাকে না যখন কী টাইম থাকে সেই সময়টা আঁকি কারণ সকালের দিকে তো অনেক কাজকর্ম থাকে কাজকর্ম সেরে দিয়ে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি ওই পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে একটি করে আমি ছবি আঁকি সেই সময়টা আমার ফ্রি টাইম থাকে এতো তার জন্য আমার কোনো অসুবিধাও হয় না এইভাবে আমি দৈনন্দিন জীবনের ভারসম্যতা বজায় রেখে আমি আঁকার কাজ করে চলেছি